আপনি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার যিনি অনলাইনে ডিজিটাল প্রিন্ট বিক্রির ক্ষেত্রে জি এস টির প্রভাব বুঝতে চান এমন একটি পরিস্থিতি তৈরি করুন যেখানে আপনি ডিজিটাল পণ্য সম্পর্কিত জি এস টি নিয়ম সম্পর্কে নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করুন করের হার এবং চালানের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রচেষ্টা চান